ভারত আসলে উষ্ণ আদ্র জলবায়ুর দেশ কারণ এখানে বেশীরভাগ সময়ে গরমের পরিমানটা বেশী ও ঠান্ডার পরিমাণটা কম থাকে যার কারণে এটিকে উষ্ণ আদ্র জলবায়ুর দেশ বলা হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জলবায়ু দেখতে পাওয়া যায় কারণ ভারতবর্ষ একটি খুবই বড়ো দেশ যার কারণে এর কোনো জায়গায় খরা তো কোনো জায়গায় বন্যা কোনো জায়গায় খুব গরম তো কোনো জায়গায় খুব ঠান্ডা দেখতে পাওয়া যায় যেমন কেরালায় যদি কোনোদিন কখনো বন্যা হচ্ছে তো সেখানে রাজস্থানে ভারতের যেটা একটা অন্য অংশ সেখানে অনেক সময় খরাও দেখা যায় যখন কাশ্মীরে খুব বেশী বরফ পরছে ঠান্ডা হয়ে গেছে তখন দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের কয়েক অঞ্চলে গরমে মানুষ আর টিকতে পারছে না এই এইরকম অনেক জায়গাতেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জলবায়ুর অনেকরকম পরিবর্তন দেখতে পাওয়া যায়